ভারতীয় পোশাক যথেষ্ট ঐতিহ্যবাহী এবং বিজ্ঞানসম্মত বলেই আমি মনে করি তার কারণ ভারতবর্ষ একটা বিশাল উপমহাদেশ যেখানে এক প্রান্তে হিমালয় পর্বত অপর প্রান্তে আমাদের দেখতে পাই যে কন্যাকুমারী এই যে আবহাওয়ার পরিবর্তন এখানে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরণের পোশাক ব্যবহার করা হয় কেন না আবহাওয়া এবং পরিবেশ পরিস্থিতির ওপরে পোশাকের পরিবর্তন হয় গ্রীষ্মপ্রধান এলাকায় সুতোর সুতির কাপড় বা সুতির পোশাকটাই শ্রেয় আবার যেটা শীতপ্রধান এলাকা সেখানে উলেন পোশাক বা উলের পোশাক বা কোট টাই এগুলো যথেষ্ট প্রভাব ফেলে এ কথা ঠিক যে পাশ্চাত্যের ঢেউ পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে আছড়ে পড়েছে পাশ্চাত্যকে অনুকরণ করতে গিয়ে আমরা অনেক সময় অনেক সমস্যায় পড়ি আমি বিশেষ করে বাঙালির ধুতি কাপড় বা ধুতি পাঞ্জাবি এগুলোই পছন্দ করি আমার সেরা পোশাক ধুতি পাঞ্জাবি